হ্যালো হ্যাঁ এখানে মোটামুটি ভালোই দোকান আছে আর মোটামুটি আমাদের দোকানটা তো খুব ভালোই চলে নানান রকমের মিষ্টি পাওয়া যায় এখন তো আর কোনো অসুবিধা হয় না এখন সব রকম মিষ্টিই পাওয়া যাবে হ্যাঁ আমাদের রসগোল্লা মোটামুটি সাইজ মতো নিতে গেলে আট টাকা পিস পরে আা করে হবে আপনার ঠিক মনমতো হবে আশা করি আপনার খুব পছন্দ হবে আমি শুনুন কোনো অসুবিধা হবে না আমাদের একটা গুড উইল আছে আমরাদের দিয়ে কোনো মানুষের কোনো অসুবিধা কোনো কিছু হয় না আমরা টাইমলি পাঠিয়ে দিই আর আপনি আগের দিনে নেবেন বলছেন তাহলে তো সেটা তার আগের রাত্রে তৈরি মিষ্টি তাহলে অসুবিধা হয়ে যাবে সুতরাং আপনার কাজের দিনেই আমি যথা সময়ে আপনার ডেলিভারি দিয়ে আসবো আপনি তার আগে এসে কত পিস নেবেন আর তার টাকা পয়সা একটু অ্যাডভান্স করে যাবেন বাকি টাকাটা আপনি ওদিনকে এসে দিলেই হবে আর কি